আমরা সাধারণত পোলট্রির মুরগিকে যে সব খাবার খাওয়াই সেগুলো হচ্ছে ঘরোয়া খাবার হ্যাঁ শস্য খাওয়াই জল খাওয়াই জল বেশি করে খাওয়াই কিন্তু এখন দেখছি রাসায়নিক খাবার বেশি বেরিয়ে গেছে যার ফলে মুরগিটার ওজন এক মাসে দু তিন কিলো হয়ে যাচ্ছে কিন্তু আসলে মুরগিটার দু তিন মাস লাগে ওজন হতে কিন্তু কখনও কখনও আমরা দেখি এই এই রাসায়নিক পদ্ধতি দেওয়ার ফলে আমরা যেই মুরগির মাংস হিসাবে খাই সেটা আমাদের শরীরে কোনো কাজে লাগে না হ্যাঁ যার ফলে আমাদের শরীরে ডাক্তার টাক্তার বলে যে এগুলো আমাদের শরীরে অনেক টি ভির চ্যানেলেও আমরা দেখি মুরগির মাংস খাওয়া বারণ সেই জন্য মুরগিকে সবসময় নিজের ঘরোয়া খাবার দেওয়া উচিত